আজকের দিনে দাঁড়িয়ে ফটোগ্রাফি একটা ভালো কেরিয়ার অপশন হতে পারে অনেক মানুষ এটাকে প্যাশন হিসেবেও নিচ্ছে এবং অনেক মানুষ এটাকে কেরিয়ার হিসেবেও নিচ্ছে একটা ভালো ফটোগ্রাফি শেখার জন্য একটা ভালো ইনস্টিটিউট বা ভালো কলেজে ভর্তি হওয়া দরকার যাতে সেখান থেকে তারা ডিগ্রি অর্জন করতে পারে এবং পরবর্তী জীবনে তারা তাদের এই কেরিয়ারটাকে এগিয়ে নিয়ে যেতে পারে ফটোগ্রাফি শেখার জন্য ভালো কলেজ বা ভালো ইনস্টিটিউটে ভর্তি হওয়া খুবই গুরুত্বপূর্ণ সেখান থেকে তারা অনেক নতুন কিছু শিখতে পারবে এবং নতুন কিছু জানার সুযোগ হবে আমাদের এই পশ্চিম মেদিনীপুরে সাধারণত তেমন কোন ফটোগ্রাফি কলেজ নেই কিন্তু পশ্চিমবঙ্গে রয়েছে যাদবপুর বিশ্ববিদস বিশ্ববিদ্যালয় এবং নরেন্দ্রনাথ বিশ্ববিদ্যালয় এই বিদ্যালয়গুলির মাধ্যমে ফটোগ্রাফির ডিগ্রি নেওয়া খুবই সহজ হয়ে যায় এবং ডিগ্রি নিয়ে তারা তাদের কাজে আরও এগিয়ে যেতে পারে